আমি টাউন থেকে মেদিনীপুর যাচ্ছিলাম বাসে সিটে বসে একজন অসুস্থ মহিলাকে দেখলাম দাঁড়িয়ে আছে তাকে ছেড়ে দিলাম সিটে তারপর কি কিছুক্ষণ যেয়ে দেখলাম তিনি আরো অসুস্থ তখন পাশের দাদাভাইদের বললাম একটু সাহায্য করুন তখন তারা সাহায্য করলো না আমি কিছুক্ষণ যেয়ে দেখলাম তাকে নিয়ে আমি পরের স্টপেজে নেমে গেলাম কিছুক্ষণ যেয়ে দেখলাম একটা হসপিটাল সেখানে তাকে নিয়ে ভর্তি করলাম ডাক্তারের সাথে আমি যোগাযোগ করলাম ডাক্তার সেখানে তার চিকিৎসা করলো এবং ওষুধপত্র বুঝিয়ে দিল আমি নিয়ে তার ঠিকানা জেনে তার বাড়িতে গেলাম যেয়ে তার বাড়ির লোককে সব বললাম তখন ঘটনা শোনার পর বাড়ির লোক আমাকে ধন্যবাদ জানালেন ধন্যবাদ জানিয়ে আমি এতেই গর্বিত হলাম